আমার পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে কারণ আমার মা বাবা দাদা জেঠিমা বৌদি কাকিমা সবাই একসঙ্গে বসে খেতে খুব ভালো লাগে কারণ হচ্ছে আমরা সবাই মিলে খেলে এই যে হাসিঠাট্টা তারপর খুব মজা লাগে এর খাওয়া থেকে একটু তুলে খাওয়া তারপর ওর খাওয়া ওর পাত থেকে একটু তুলে খাওয়া সেগুলো খুব ভালো লাগে ওই জন্য আমার নিজের পরিবারে পরিবারের সঙ্গে একসঙ্গে খেতে আমার খুব খুব ভালো লাগে ও এবং বন্ধুবান্ধবের সঙ্গে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে কারণ সিনেমা দেখতে গেলে সেইখানে গিয়ে টিকিট কেটে আমরা একসঙ্গে বসে এই একটা কোন মুভি দেখছি মুভি দেখতে দেখতে দুজনের মধ্যে এই হাসাহাসি তারপরে মজা করা তারপর সিনেমা দেখা হয়ে গেলে ফাঁকে এসে বিরিয়ানি খাওয়া ফুচকা খাওয়া তার জন্য বন্ধুদের সঙ্গে আমার সিনেমা দেখতে খুব খুব ভালো লাগে